শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার যতদূর মনে হয়েছে শিক্ষার হার আগের থেকে যদিও অনেক বেড়েছে তো আমার মতে গ্রামীণ এলাকায় যেসব স্কুল রয়েছে সেইখানে সরকার থেকে আরও যদি ভালো ব্যবস্থা নেওয়া যায় তাতে আরও ভালো হয় কারণ গ্রামীণ এলাকার স্কুলগুলিতে অনেক সময় দেখেছি শিক্ষক কম থাকে তো সেই জায়গায় আমার মতে গ্রামীণ এলাকার স্কুলগুলিতে আরও শিক্ষক শিক্ষক বাড়ানো উচিত শিক্ষক শিক্ষিকা এমনকি আরও অনেকরকম পদ্ধতি যেমন এই কম্পিউটার তারপরে খেলাধূলা এইসব রাখা সরকার থেকে অত্যন্ত জরুরি এবং আমাদের বর্তমান সরকার যিনি রয়েছেন তিনি যদিও অনেকরকম প্রকল্প চালু করেছে যার মাধ্যমে আগের থেকে শিক্ষক আগের থেকে শিক্ষার্থীরা অনেক বেশি স্কুলে আসছে এই যেমন কন্যাশ্রী প্রকল্প স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং বৃত্তি তারপর সবুজ সাথী সাইকেল দেওয়া এর মাধ্যমে আগের থেকে ছেলেরা অনেক বেশি স্কুলে আসছে এবং আমি চাই আরও অনেকরকম প্রকল্প নিয়ে আসার জন্য যাতে করে গ্রামের দিকে ছেলে মেয়েরা আরও বেশি স্কুলে যায় এবং তারা শিক্ষা সম্বন্ধে আরও বেশি কিছু জানুক আর আমার মতে প্রত্যেকটি গ্রামীণ স্কুলে মানে গ্রামীণ শিক্ষক এলাকায় একটি করে লাইব্রেরি রাখা অত্যন্ত জরুরি যাতে ছেলে মেয়েরা সেখানে যেয়ে পড়াশোনা করতে পারে এবং সরকার থেকে পুরোপুরি রকম বই খাতা কলম ইত্যাদি পায় যেমন সুযোগ সুবিধা গ্রামের ছেলেমেয়েদের থেকে থাকে তাতে করে তাদের পড়াশোনা করতে আরও ভালো লাগবে এবং তাদের কাছে পড়াশোনাটা আরও সহজ হয়ে উঠবে